হ্যাঁ সামন্ত ভূষিমাল হ্যাঁ বলুন

দেখুন চাল আপনি কোন কোন কাজে ব্যবহার করবেন মানে ওই রাইস ভাত রান্নার জন্য নাকি বিরিয়ানি টিরিয়ানি হোক ফ্রায়েড রাইস সেই ধরনের জন্য কোন কাজের জন্যে ব্যবহার করতে চাইছেন বা বাসন্তী পোলাও নানা রকমের তো জিনিস রয়েছে তো আপনি কোন ধরনের চালের কথা বলতে চাইছেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখুন চাল ধরুন মুড়ির চাল এক বিভিন্ন কোয়ালিটির রয়েছে বুঝতে পারছেন মুড়ির চালেরই হ্যাঁ লালও আছে সাদাও আছে সব রকমেরই আছে দেখুন দেখুন আপনি যেরকম নিতে চাইবেন সেই অনুযায়ী দাম হবে এবারে আপনি যেরকম প্রথম পর্যায়ে যেরকম নিতে চাইবেন সেই অনুযায়ী হবে বুঝতে পারছেন হ্যাঁ আর আর যেটা যেটা লাল লালের যেটা সমস্যা বুঝতে পারছেন যদি গ্রাম্য এলাকা হয় আপনার তাহলে কিন্তু লালটা বেশ একটা ভালো চলবে না কেননা ওটার না মুড়িটা আমি দেখেছি যেটা বলে কাস্টোমাররা যে মুড়িটা ভিজিয়ে দিলেই মানে গলে যায় আর কি সাদাটা হলে সেটা ইয়ে হবে ওটাই ভালো গ্রাম্য এলাকার হলে শহর এলাকায় হলে ঠিক আছে লালটা আর ভাতের জন্যে ধরুন আপনি ভাতের যে চালটা ওটা ধরুন আপনি যেরকম নেবেন বুঝতে পারছেন ধরুন মিনিকেট চাল আলাদা রকমের হবে বা সাধারণ নরম্যাল চাল আলাদা রকমের হবে হ্যাঁ সব বা হ্যাঁ বা সব রকমই হবে সব রকমেরই চাল আছে কিন্তু দেখুন দুধেশ্বরও পাবেন সবই পাবেন এবারে দেখুন চালের কাস্টোমাররা না ওই গ্যাস বাঁচানোর জন্য আর কি সময় সাশ্রয়ের জন্য অনেকেই মানে কম সময়ে সেদ্ধ হয়ে যাতে রান্না হয়ে যায় সেরকমের চাল খোঁজে এবার সেটা একটু গুণগত মান খারাপ হলেও সেটা খোঁজে তো যেরকম চাইবেন সেই অনুযায়ী সেরকম হবে বুঝতে পারছেন আর এদিকে বিরিয়ানির ধরুন একটা যদি নেবেন বলেন তো সেগুলো আলাদা রকমের বা বাসন্তী পোলাউয়ের সেগুলো আলাদা রকমের এবারে আপনার কোন চালটার কী রকম আপনার এলাকায় কদর রয়েছে আমাদের সমস্ত কোম্পানির হ্যাঁ সমস্ত কোম্পানিরই আমাদের কাছে চাল রয়েছে ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট তো পাবেন ময়ূরও পাবেন দামি থেকে হ্যাঁ সমস্ত কিছুই পাওয়া যাবে এমন কি হ্যাঁ ওইটা এই ওইটা আপনাকে আপনি যদি বলেন আমরা আমার কাছে এই মুহুর্তে নেই কিন্তু আমি আপনাকে কথা দিতে পারি আমি এনে দেবো কারণ আমরা আনার জন্য ওটাও কথা বলছি বুঝতে পারছেন এখন আমার কাছে নেই তবে তবে এনে দেবো আমি হ্যাঁ দোকানে যেয়ে কথা বলুন আচ্ছা আর আপনার আপনার দোকান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো তো ওটা মোটামুটি ধরুন মিনিমাম দশ বস্তা করে নিতে হবে নাহলে কিন্তু আমরা বাড়িতে পৌঁছাতে দেই বুঝতে পারছেন কেননা যে গাড়ি ভাড়া যে খরচাপাতি তো একটা থাকে ব্যাপার ওটা মিনিমাম ধরুন আপনি এক বস্তা বললে আপনার বাড়িতে পৌঁছাতে সমস্যা আমাদের বুঝতে পারছেন ধন্যবাদ